হ্যালো বলছি আপনি আপনি কি আমিনাদি বলছিলাম আমাদের ওই যে কাজটা ধরো আমরা করছি তো কারুর তো যোগাযোগ করতে পারেন না অনেকদিন তো মাইনে বা বেতন বাড়াচ্ছে না বা কিছুই এই সে এরকমভাবে চললে আমাদের সংসার চলবে কী করে সেটাই তো প্রবলেম বলছিলাম একদিন চলুন না আমিনাদি অফিসে যাই দেখি বেতন বাড়ানো বেতন বাড়ানো যায় কি একটু যেয়ে চেষ্টা করলে তো হয় সবাইকে তো মাইনে বাড়িয়েছে বাইরে বাইরে ওই মানে যে ইয়েগুলো আছে মানে আমাদের এখানে ধরো কী বলে ওকে তো সেই কারণে বলছিলাম সেটাই বলছিলাম এক দিন চলুন না আজকেরে কত তারিখ আজকেরে কুড়ি তারিখ মনে হচ্ছে ও আমিনাদি চলুন একদিন গিয়ে অফিস দিয়ে ঘুরে আসি মানে আমাদের প্রবলেমগুলো একটু জানাই অফিসে গিয়ে কালকেরে এমনি আজকেরে ছুটি আছে হ্যাঁ কালকেরে সোমবার অফিস খুলবে কি না তার জন্য যদি কিছু করতে হয় করবো বা সময় যদি লাগে বসে থাকবো বা ফর্ম টর্ম যদি ফিল আপ করে যদি জমা টমা দিতে হয় তাও থাকবো কিন্তু মাইনে আমাদের বাড়াতেই হবে অমরা এত পরিশ্রম করি হুম তাহলে একটু কালকেরে যাওয়া হোক না পরশু দিন যাবে ঠিক আছে তো পরশু দিন গেলে ভালো হবে কালকেরে একটু হাতে কাজ আছে আমাকে বাচ্চার ইস্কুল আছে পরশু দিন সকাল সকাল কাজ কামটা সেরে নিয়ে বাবু ইস্কুলে দিয়ে আর বার হয়ে যাবো পরশু দিন যাবো কিন্তু কী বলুন তো দশটার পরে যাবো মানে তাড়াতাড়ি গেলে অফিস খোলে না রাখলাম তাহলে দশটা নাগাদ যাবো